আমার কাছে যে জিনিসটি রয়েছে তা হলো একটি মোবাইল ফোন এর বিষয়ে যেমন প্রচুর পরিমাণে ইতিবাচক অভিজ্ঞতা রয়েছে তার সাথে রয়েছে বেশ কিছু নেতিবাচক অভিজ্ঞতাও এই মোবাইলটির বর্তমানে যেহেতু দাম প্রচুর পরিমাণে বেড়ে গেছে তাই সকলে এই মোবাইলটি মোবাইল এখন সবাই কিনতে পাচ্ছে না বর্তমান যুগের সাথে পাল্লা দিয়ে যেহেতু এটি একটি অত্যন্ত প্রয়োজনীয় বিষয় তাই মোবাইল প্রত্যেকের প্রয়োজন কিন্তু এর সাথে এর বাজার মূল্য বেড়ে চলেছে এছাড়াও এর বিভিন্ন অ্যাপসগুলি মানুষের মধ্যে বিভিন্ন কুরুচি ইর পূর্ণ প্রভাব ফেলছে বিভিন্ন ধরণের অসামাজিক অ্যাপস এর দ্বারা এর বিভিন্ন ধরণের মানুষ ক্ষতির হা সম্মুখীন পড়ছে হচ্ছে বিভিন্ন প্রতারণামূলক অ্যাপস যেমো ও বিভিন্ন বেটিং অ্যাপসের সাহায্যে মানুষ বিভিন্ন ভাবে বিনিয়োগ করে ক্ষতির সম্মুখীন হচ্ছে এছাড়া বিভিন্ন অশ্লীল অ্যাপসের দ্বারা মানুষের মানসিকভাবে প্রভাব পড়ছে বলেই মনে হয় ফলে এর ইতিবাচক অভিজ্ঞতা থাকলেও এতে নেতিবাচক অভিজ্ঞতাও যথেষ্ট রয়েছে